হ্যাঁ শিক্ষিত মানুষেরা নীতি মেনে চলে কিন্তু শিক্ষিত মানুষেরা সবসময় যে নীতি মানে এটাও ঠিক বলা যাবে না আবার শিক্ষিত মানুষেরা অশিক্ষিত মানুষদের থেকেও অনেক সময় এগিয়ে থাকবে এটাও ঠিক শিক্ষিতরা স্বচ্ছতা নিয়মকানুন ইত্যাদি মেনে চলার চষ্টা চেষ্টা করবে তারা যা করে ভেবেচিন্তে করে তারা মানুষকে সাহায্য করে এবং নিরীহ পশুদের উপর অত্যাচার করেনা কিন্তু সব ক্ষেত্রে শিক্ষিতরা যে নিয়ম মানে এটাও ঠিক নয় তাদের হাতেও অনেক সময় নিয়মবিরোধী কাজ হয়ে থাকে